হ্যাঁ বলুন কী বলছেন হ্যাঁ সিম পাওয়া যায় এয়ারটেল ভোডা

কী সিম দেবো ফটো লাগবে আর আধার কার্ডের নম্বর লাগবে অ্যাকাউন্ট নম্বর জিও সিম আচ্ছা ঠিক আছে কখন নেবেন ও ঠিক আছে তাহলে তুমি এক কাজ করবেন আপনি আপনি হচ্ছে ইয়ে আধার কার্ড এবং জেরক্স আর ভোটার কার্ডের অ্যাকাউন্ট নম্বর আর এক কপি ফটো হলেই হবে সিমটা লাগবে তোমার ওই দেড়শো টাকা লাগবে দেড়শো টাকা লাগবে

হাঁ